কৃষিতে আমার প্রিয় দিক বলতে আমার এলাকার মূলত ধান চাষটাই আমার প্রিয় দিক বলে মনে হয় ইদানিং কিছু সবজি চাষ শুরু হয়েছে আমাদের এরিয়ায় এলাকায় বিভিন্ন ধরনের সবজি হয় আগে আমাদের এলাকার যাতায়াত ব্যবস্থাটা একটু দুর্বল ছিল এখন মোটামুটি যাতায়াত ব্যবস্থাটা উন্নতি হওয়াতে কৃষিতে অনেক উন্নত হয়েছে আমরা কিছু জিনিস মানে সবজি চাষ করি বা ধান চাষ করি আমরা তখন রাস্তাঘাটের জন্য বিপণন ক্ষেত্রটি আমাদের একটু অসুবিধে হতো এখন রাস্তাঘাট হওয়াতে বিপণনটা খুব ভালো হচ্ছে যার জন্যে আমরা একটু উন্নত হয়েছি বা আমরা এই জিনিসগুলো বিক্রি করে নিজের সাংসারিক বা নিজের সংসারের যে মেনটেন করে উদবৃত্তটা বিক্রি করতে পারছি এতে করে আমরা খুব খুশি